হ্যাঁ বলুন কে বলছেন শুনতে পাচ্ছি না আপনার কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কীভাবে কী হয়েছে ও আচ্ছা এখন কোথায় বাড়িতে আছে তো এখন ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ডাক্তার দেখেছে আচ্ছা আচ্ছা এখন ভালো আছে আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কতদিন ছুটি লাগবে এপ্রিল মানে এখন তো সামনে এক্সাম আছে স্কুল আসলে দুদিন যেরকম পরিস্থিতি তো আসতেও পারবে না ঠিক আছে তালে ঠিক আছে তালে এখন একটু দেখবেন বাড়িতে একটু বাড়িতে রাইটগুলো একটু পড়ানোর চেষ্টা করবেন যেহেতু সামনে এক্সাম আর এখন এভাবে তাহলে স্কুল আসতে লাগবে না ঠিক হলে স্কুলে পাঠাবেন হ্যাঁ সেটা দিলে ভালো হয় এবং তার সাথে যে ডাক্তার দেখিয়েছেন তার যে মানে প্রেসক্রিপশানটা আছে সেটা পারলে এক কপি দেবেন ঠিক আছে না সেটা তো মানে এখন তো আবসেন হচ্ছে না তাহলে এটা আপনি যদি কালকে পারেন একটু এসে দিয়ে যাবেন তাহলে ভালো হয় নো প্রবলেম নাথিং ঠিক আছে ঠিক আছে ঠিক আছে